হ্যালো হ্যাঁ দিদি কেমন আছিস আমিও ভালো আছি তোদের ওখানে দোলে যাওয়া হল না রে আমার খুব খারাপ লাগছে আমার অনেক ইচ্ছে যাওয়ার আমার অনেক ইচ্ছে ছিলো কিন্তু এত কাজে ব্যস্ত হয়ে পড়লাম যে আর যেতেই পারলাম না আমি দেখলাম তোরা কত মজা করেছিস হ্যাঁ তোদের আরে ফেসবুকে তোদের ছবিগুলো দেখলাম তোরা কত দোল খেলেছিস

হ্যাঁ হ্যাঁ আর বাড়িতে পূজো কেমন হয়েছে বাড়িতে পূজো কেমন হয়েছে

হ্যাঁ আর বাড়িতে সবাই কেমন আছে হ্যাঁ হ্যাঁ সবাই ভালো আছে হ্যাঁ খুব কাজের চাপ পড়ে গিয়েছিলো যাওয়ার তো খুব ইচ্ছা ছিলো কিন্তু কাজ শেষই করে উঠতে পারলাম না না না আর সেরকম কিছু হয়নি ওই কাজের সমস্যাই ছিলো নাহলে আমি যেতাম আমি তো বলেই ছিলাম আমি যাব নিশ্চই আমি পরের বছর যাবই এ বছরটা হল না যাহোক কিছু করে কিন্তু পরের বছর আমি কিছুতেই ছাড়ব না আমি যাবই আমার খুব দুঃখ হয়েছে আমি যেতে পারিনি ওখানে তোদের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এরপর আমি সব কাজ আগের থেকে করে রাখব আমি যাবই হ্যাঁ এখন সব ভালোই আছে কাজের চাপটা একটু কমেছে হ্যাঁ সেই তার মধ্যেও আমাদের কাজ করে যেতে হচ্ছে এত গরমেও

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তো তোর কাজ কেমন চলছে হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আছে তাহলে আমি তোকে পরে কল করব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখছি